আমাদের স্থানীয় খেলা বলতে ক্রিকেট খেলা আমাদের ক্রিকেট খেলার বিনোদনমূলক হচ্ছে খুব জনপ্রিয় আমাদের পূর্ব মেদিনীপুরে এই খেলা যখন হয় বলে সবাই শুনবে যে মাঠে একটা আমাদের ক্রিকেট খেলা হবে তখন এবারে গোটা পাড়ার লোকেরা এবং চতুর্দিকের লোকেরা এসে মাঠে জড়ো হয়ে যাবে খেলা দেখার জন্যে আর আমিও এই ক্রিকেট খেলাটি খেলা দেখতে খুব ভালোবাসি যখন বলে ছয় মারবে আউট হবে আমার সে কী উত্তেজনা সেই খেলা দেখে আমার কী ভালো লাগে আমাদের পাড়ার কাকিমা জেঠিমা সবাই সেই মাঠের খেলাধুলা দেখার জন্যে যেন একবারে অস্থির হয়ে উঠে তাড়াতাড়ি কাজ করে হ্যাঁ আগে সেই মাঠে দুপুরবেলা হলেই খেলা দেখতে চলে গেল যেয়ে আমাদের পূর্ব মেদিনীপুরে হ্যাঁ এই যে খেলা হয় খুব জনপ্রিয় এবং আটদলীয় ক্রিকেট টুর্নামেন্ট এই ক্রিকেট টুর্নামেন্টই এত ভালো স্বর্ণপদক দেয় বড় বড় কাপ দেয় সে কী বলব এবং সেই খেলায় অনুষ্ঠানে আমার বিরাট সহযোগিতা থাকে করি এবং সেখানে সকলকে জল দিই আর করি সবই করি এবং এখন একটি প্রকল্প নির্মল বাংলা প্রকল্প শুরু হয়েছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রকম রোগ জীবাণু থেকে সুস্থ রাখা এই ডেঙ্গু জ্বর হচ্ছে আর জ্বর হচ্ছে কোথায় নালায় জল জমে যাচ্ছে না কি আর না কি নির্মল বাংলা থেকে সেগুলো এসে সব রকমভাবে সহযোগিতা করে পরিষ্কার করে দিচ্ছে সেই জন্যেই আমি নির্মল বাংলাকেও ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের স্থানীয় খেলা ক্রিকেট ক্রিকেটের খেলাধুলা যেন আরও জনপ্রিয় হয়ে ওঠে আমাদের এই পূর্ব মেদিনীপুরে সেই জন্যেও আমি সকলকে সহযোগিতা করতে বলছি এই খেলার জন্যে পাড়ার প্রতিবেশী সবাইয়ের খুব উৎসাহ আছে